হ্যালো হ্যাঁ বলছি সামনের মাসে সামনের মাসে একটা দীঘা যাওয়ার একটা পরিকল্পনা করেছি আমি ভেবেছি আমি এখনও সবাইকে জানাইনি তো আমি ফাইভ প্লাস পঞ্চম থেকে সপ্তম অবধি ছাত্রছাত্রীদের আমি জানিয়ে দিচ্ছি দীঘা যাওয়ার জন্য একটা দিন ঠিক করা হয়েছে সেখানে ফিজ ধার্য করা হয়েছে দুশো টাকা ট্রাভেল এজেন্সির সঙ্গে আমি কথা বলেছি ওরা বলেছে হ্যাঁ ওই সময় ওঁরা অ্যাভেলেবল থাকবে তো বাচ্চাদের ছাত্রছাত্রীদের সবাইকে আপনি সব অষ্টম থেকে দশম অবধি সব ছাত্রছাত্রীদের বলে দিন অমুক তারিখে দীঘা যাওয়ার পরিকল্পনা করা হয়েছে তোমরা যেন অবশ্যই যাও দুশো টাকা ফিজ তাছাড়া জলখাবার সকলবেলা থাকছে ডিম সেদ্ধ কলা পাউরুটি আর এক গ্লাস দুধ দুপুরে খাবারে থাকছে ভাত মাংস মুগের ডাল চাটনি পাপড় দই মিষ্টি আর সন্ধ্যার সময় ফেরার সময় হালকা টিফিন থাকবে তাতে কিছু সিঙ্গাড়া চা স্ন্যাক্স কিছু থাকবে আচ্ছা হ্যাঁ পঁচিশে ডিসেম্বর এবার সবাই তো অভিভাবক না পঞ্চম থেকে দশম অবধি যত ছাত্রছাত্রীরা আছে তাতে দুটো বাস বুক করতে হবে এবার সেখানে যদি কিছু সিট ফাঁকা থাকে তাহলে অভিভাবকরা যেতে পারে সেটায় করে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সব অভিভাবক যেতে চাইলে সেটা তো সম্ভব নয় তাহলে ছাত্রছাত্রী যেতে পারবে না যাদের মনে হবে যে অভিভাবককে নিয়ে যেতে পারবে তারা বলবে তাদের বাবা মারা যেতে পারে কোনও অসুবিধা নেই আপনি কি ভাবছেন এটা আমার রায় এটা আচ্ছা হুম আচ্ছা আরেকটা আরেকটা বিষয় বলে দিই যদি কেউ মানে নিরামিষ খাবার খান সে যেন আগে থেকে বলে দেয় তাহলে সুবিধা হবে তাহলে আমদের সেইভাবে ওখানে ব্যবস্থা করতে হবে সে যেন বলে দেন যখন আপনি যখন যাকে দেখে দেবেন টাকাটা কালেক্ট করার জন্য তখন যেন বলে দেয় যে নিরামিষ খাবার খাবো আমি দুপুরবেলায় তো সেইভাবে ইয়েটা করা হবে

হুম হ্যাঁ সেটা করলে আরও ভালো হয় ঠিক ঠিক সেটা আপনি করতে পারেন ভালোও বললেন

হুম যাওয়া যেতে পারে সেটার জন্য হলে সেটা একটা আবার খরচা সাপেক্ষ তাহলে একটু আবার ফিজটা একটু বাড়াতে হবে সেটা করা যেতেই পারে কিন্তু একজন তো ছাত্র না সেখানে অনেকজন ছাত্রছাত্রী আছে সবাইকে দিতে গেলে খরচাটা সাপেক্ষ সেটা তাহলে কথা বলতে হবে একটু ট্রাভেল এজেন্সি দেখি কি ব্যবস্থা করতে পারে যাদেরকে দায়িত্বে সেটা তো অবশ্যই আই কার্ড সঙ্গে নিয়ে তো আই কার্ড না থাকলে কোনও বাচ্চা বা কোনো ছাত্রছাত্রী যদি কোথাও হারিয়ে যায় তাহলে আমরা খুঁজবটা কি করে আই কার্ড অবশ্যই নিয়ে আসতে হবে আর সকাল আটটার মধ্যে পৌঁছাতে হবে ত্রিবেণী মোড়ে সেখান থেকে বাসটা ছাড়বে ওকে ওকে ওকে